হ্যাঁ আমার এই পোল্ট্রির ব্যবসা ছাড়াও আরও অন্য ব্যবসা আছে যেরকম আমি কৃষিকাজ করি এবং কৃষিকাজে নানা ধরনের ফসল উৎপাদন করি সেটা আমি বাজারে বিক্রি করি যেরকম রয়েছে শাক সবজি সেটা চাষ আবাদ করেও আমাকে বাজারে বিক্রি করতে হয় কারণ পোল্ট্রির ব্যবসাই আমার জন্য যথেষ্ট না এবং আমি মনে করি যে যারা পোল্ট্রির ব্যবসা করে তাদের জন্য শুধুই পোল্ট্রির ব্যবসা যথেষ্ট না তাদের জন্য আরও অন্য কিছু কাজ করা উচিত যেরকম চাষবাস কৃষিকাজ বা তাছাড়াও আরও অন্য কোনও ব্যবসা বা অন্য কোনও কাজ তাদেরকে করতে হবে কারণ একটা পোল্ট্রির শুধু ব্যবসা করে আজকাল কোনও মানুষই তার সংসার ভালোভাবে চালাতে পারে না এবং আমি এই পোল্ট্রির ব্যবসার সাথে যেরকম আমার চাষ আবাদ করছি সেটা করেই যেতে চাই এবং আমার যে পোল্ট্রির ব্যবসাটা আছে সেটাকে আমি আরও বাড়াতে চাই যার কারণে আমি একটু ভালোভাবে চলতে পারবো বলে আমার মনে হয় সেই জন্যেই আমি পোল্ট্রির ব্যবসাটা আরও বাড়াতে চাই